সাঁতারটা আমি আগে খুব ভয় পেতাম যে সাঁতারটা আমি সবাইকে দেখতাম আবার ইচ্ছেও করত কিন্তু নিজেও না পুকুরে নামতে আমার ভয় লাগত কিন্তু আমাকে আমার বাড়ির দাদা বলুন বাবা জোর করে একরকম সাঁতারটা শিখিয়েছে কিন্তু সাঁতার কাটার পর এখন বড় তো হয়ে গিয়েছি এখনও সেই সাঁতারটা ছাড়তে পারিনি কেন সাঁতারে একটা আলাদা আনন্দ আছে যেমন আগেও বলেছি দৌড়ের একটা কিন্তু সাঁতারেও একটা আনন্দ আছে তেমনি ব্যায়াম সবথেকে বড় এই ব্যায়াম হচ্ছে সাঁতার সাঁতারে আপনার শরীরে অনেক কাজ দেখে যেমন গ্যাসের আছে আপনার হাত পায়ের যে যন্ত্রণা নার্ভ এগুলো অনেকটা সেরে যায় সাঁতার সমস্ত রকম রোগের কিন্তু একটা কাজ দেয় এই সাঁতারটা করলে হ্যাঁ আর সাঁতার তো মানে কী বলব পুকুরে নামলে সাঁতার কাটলে তখন আর ওঠার ইচ্ছে হয় না তার একটা আলাদাই মজা আছে এইরকম যেমন বাচ্চাদের সাথে যখন নামা হয় মানে একটা ধরুন একটা সাঁতার নিয়ে প্রতিযোগিতা হলো এইরকম মানে সাঁতার কাটতে পারলে আর ওপরে ওঠার ইচ্ছা হয় না